দশ লিটার পেট্রোল প্রায় আপনার প্রায় দাম পড়ে যাবে বারো হাজার টাকার মতন আমাদের আমাদের পেট্রোলটা যেটা আপনার এবারে কী পেট্রোল লাগবে সেটাই সুপার বাইকের পেট্রোল লাগবে না এমনি নর্মাল পেট্রোল লাগবে পেট্রোলের তো বিভিন্ন হ্যাঁ হেলিকপ্টারের পেট্রোলও আছে সুপার ফাস্ট পেট্রোল সেটা হ্যাঁ এবারে আপনি কী কাজে ব্যবহার করবেন এবারে কীরকম পেট্রোল নেবেন এবারে সেরকমভাবে বলুন আমি সেরকমভাবে আপনাকে দিয়ে দেবো বাজারে

আচ্ছা ঠিক আছে আর হচ্ছে আপনি যদি যদি বাইকের যদি পেট্রোল নিতে চান সেক্ষেত্রে দামটা একটু কম হবে বুঝতে পারছেন সেই পেট্রোলটা একটু সুপার ফাস্ট নয় তবে পেট্রোলটার একটু রেট কমিয়ে দেবো আপনি যেহেতু বেশি বাসা নিচ্ছেন পেট্রোলটা আপনি আসবেন আর হচ্ছে রেটটা একটু কম হিসাবেই আমি নেব আমি নেব না এটাও পেট্রোল ওটাও পেট্রোল এবারে যেইটা সুপার পেট্রোলটার কথা বলছি সেটা আপনার হেলিকপ্টার এই সমস্ত ক্ষেত্রে ব্যবহার হয় সুপার বাইক যে সমস্ত এবারে সেই পেট্রোল আপনি যদি নেন সেক্ষেত্রে দাম বেশি পড়বে এবারে যদি সেই পেট্রোল না নেন তাহলে দাম কম পড়বে আপনি এমনি বাইকে যে নর্মাল বাইকে আপনি চালাবেন সেক্ষেত্রে আমি দাম কম সেই পেট্রোলেই সমস্ত বাইক ছুটছে এবং কোনো প্রবলেমও হয়নি সেই পেট্রোলই আপনি নেবেন আমাদের আমাদের কাছে হঠাৎ করেই বেড়ে যায় পেট্রোল নিয়ে আসলাম নিয়ে আসার পর আমরা যদি আগে থেকে যদি জানতে পেরে যেতাম যে দামটা বাড়বে তাহলে তো আমরা লিটার লিটার পেট্রোল সব তুলে রেখে দিতাম আমরা তাহলে তো আর এভাবে আপনাদেরকেও অসুবিধায় পড়তে হতো না আর আমাদেরও এভাবে অসুবিধায় এসব কথা শুনতে হতো না

পেট্রোল পেট্রোল আর কী বলব বলুন পেট্রোল উৎপাদনকারী যে সমস্ত জায়গাগুলো সে সমস্ত আগুনে সব সব যুদ্ধ টুদ্ধ হয়ে সব নষ্ট হয়ে যাচ্ছে ওই কারণে তো দাম বেড়ে যাচ্ছে পেট্রোলের আপনি আসবেন আমি যতটা করা যায় ঠিক আছে আসুন হ্যাঁ রাখুন